খুব একটা ভালো ছিলো না খুব খারাপও ছিলো না আমি একবার মুখমণ্ডলটা তৈরি করেছিলাম প্রথমে ভেবেছিলাম এই প্রথম তৈরি করছি কী হবে কী নেই যখন আস্তে আস্তে তৈরি করছি আমার মনের ভেতরটা একটু দুর্বলতা ভাব থাকলেও আমার পাশে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সেটা দেখ উপভোগ করছিল বা দেখছিলো তাদের ফিডব্যাকটা ভালো ছিলো এই জন্য পরক্ষণে খুব একটা ভালো আকার ধারণ না করলেও খুব খু খারাপও তেমন কিছু হয় নি তো সেদিক থেকে ভালোও বলা যাচ্ছে না খারাপও না